খেলার গুরুত্ব সম্বন্ধে বলতে গেলে গ্রামের সব থেকে বেশি খেলার গুরুত্ব দেওয়া যায় অর্থাৎ শহরে খেলার পরিমাণে হয় কিন্তু খুব কম হয় যেহেতু শহর এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে মাঠগুলোর সব মানে ঘর বাড়ি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এমনকি বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে যায় তো সেখানে মাঠের তো পরিমাণ পাওয়াই যায় না সুতরাং খেলাধুলাটা সবাই প্রায় সবাই কম করে এই জন্য বিভিন্ন বিভিন্ন খেলা স্পোর্টিং ক্লাব হয়ে যায় শহরে এবং সেখানে হয়তো কিছু কিছু পরিমাণে মাঠ রিজার্ভ করে রাখা হয় অর্থাৎ সংরক্ষণ করা হয় শুধুমাত্র লোকেরা পয়সা দিয়ে সেখানে খেলতে পারে কিন্তু গ্রামের ক্ষেত্রে সেই জিনিসটা পুরোপুরি আলাদা গ্রামের খোলামেলা মাঠ রয়েছে সেখানে বেশি ঘরও হয়নি এমনকি এক একজনে এক এক ঘরের পেছনে অনেক অনেক দূরত্ব থাকে জায়গা প্রচুর অনেক বেশি থাকে সুতরাং খেলার অভাব তো হওয়ার কথাই নয় গ্রামে এবং গ্রামে প্রায় সকল বুড়ো থেকে শুরু করে প্রায় ইয়ং ছেলে পর্যন্ত যারা আছে তারা সবাই খেলতে পছন্দ করে ওই জন্য খেলাটা তাদের এখানে একটা মানে মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো এই খেলার গুরুত্বগুলো বলতে গেলে ওখানকার গ্রামের লোকেরা নিজস্ব ওই খেলার উইকেট বা কাঠ থেকে শুরু করে ব্যাট বল সবই নিজেরাই জোগাড় করে এবং তারা সাধারণত ওই জোগাড় মানে ইয়ে জোগাড় করে সবাই এক সঙ্গে একটা মাঝারি বয়স ছোটো বয়স সবাই একসঙ্গে মিলেমিশে একটা টিম বানায় এবং টিম বানিয়ে তারা খেলা করে এমনকি তারা নানা রকম জায়গার প্রতিযোগিতা করে তারা প্রতিযোগিতায় প্রাইজও রাখে যাতে খেলাটা আরও একটু ভালো হয় যাতে সবাই মন লাগিয়ে খেলাটা খেলতে পারে তো এইভাবে জনগণের সাপোর্টে এবং কিছু পরিমাণে ফান্ড তৈরি করা হয় এবং পয়সা রাখার জন্য যাতে খেলাটাতে সবাই দেখতে আসে বাকি গাঁ অন্য গ্রামের লোকেরা এসে দেখতে আসে এই ভাবেই গ্রামের খেলার আর কি গুরুত্ব আস্তে আস্তে বেড়ে চলেছে খেলাটা আরও ওদের উন্নত হয়েছে